পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধর্মের ভূমিকা যদি বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গে তো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তো বিভিন্ন ধর্মের বিভিন্ন যে আচার নিয়ম উৎসব অনুষ্ঠান রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু সংস্কৃতিকে তারা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যদি ধরুন হিন্দু ধর্মের কথাই বলি সেখানে কিন্তু শিব পার্বতী লক্ষ্মী গনেশ সরস্বতী মা বিপত্তারিণী গনেশ প্রত্যেকেরই পুজো কিন্তু ভীষণ ভালোভাবে পালন করা হয় সেগুলি একটি করে উৎসব হিসেবেই আমাদের কাছে পরিচিত এবং অন্যান্য যেসব ধর্ম রয়েছে ধর্মের লোক মানুষ যারা খ্রিস্টান ধর্ম তারা কিন্তু তাদের খ্রিস্টমাস বা যীশু খ্রিস্টের যে জন্মদিন সেই দিনটি কিন্তু বেশ ভালোভাবে উদযাপন করেন তারা তাদের চার্চে চার্চকে ভীষণ সুন্দর করে সাজায় সেখানে বিভিন্ন অনুষ্ঠান করেন এবং সেখানে সবাই মোমবাতি জ্বালায় একটা বেশ বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করে এবং এছাড়া যে যে মুসলমান জাতির যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের যেসব ঈদ ঈদুলফিতর বা মহরম যেসব উৎসবগুলি রয়েছে সেই সব উৎসবগুলিতে কিন্তু তারা বেশ আনন্দের সাথে উদযাপন করে